ভারতবর্ষ এক প্রাচীন দেশ এখানে বেশিরভাগ মানুষই হিন্দুস্থানি এখানে হিন্দু মুসলমান শক নানারকম জাতির মানুষ বসবাস করেন ভারতবর্ষ প্রথমে পরাধীন ছিল এই পরাধীন ভারতবর্ষের আগেকার দিনে শক হুন মুঘল পাঠান প্রভৃতি রাজবংশের মানুষরা এসে এখানে রাজত্ব করে গেছেন যেমন মৌর্য রাজবংশের সম্রাট অশোক নানা তার প্রজা হিতৈষী কাজকর্মের দ্বারা আজও স্মরণীয় হয়ে আছেন সম্রাট অশোকের নানান কীর্তি আজও স্মরণীয় হয়ে আছে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল তারপর থেকে ভারতবর্ষে নানান নানান প্রজা নানান উন্নতিকর কাজকর্ম এখানে হয়ে আসছে ভারতবর্ষের নানান বীর বিপ্লবী তাদের জনহিতকর কাজকর্মের দ্বারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন এই সমস্ত স্মরণীয় ও ব্যক্তিত্বদের মধ্যে আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন ভারতবর্ষে বিশেষভাবে রেখাপাত করেছিল তাছাড়াও সতীদাহ প্রথা রদ বিধবা বিবাহ আইন বাল্যবিবাহ এই সমস্ত কিছু ভারতবর্ষকে বিশেষভাবে উন্নতিদান করেছে ভারত আমার জানা কিছু সা বা পছন্দের কিছু স্বাধীনতা সংগ্রামী নেতা হলেন প্রীতিলতা ওয়েদ্দে ওয়াদ্দেদার ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধী তাছাড়াও আমার কিছু পছন্দের শহীদ হলেন বাঘাযতীন ভারতবর্ষ এই সমস্ত কিছু কারণের জন্যই আমি ভারতবর্ষের প্রতি খুবই গর্বিত এবং আনন্দিত